হ্যাঁ কা হ্যাঁ কাকু বলছি আমি তো এই নিউ গড়িয়া দিয়ে বলছি বলছি আপনার কাছে বই পাওয়া যাবে তো হ্যাঁ এইচ এসের আমরা আগের বছর আপনার কাছ থেকে এই সাইন্স নিয়ে আচ্ছা আমি তাহলে তাহলে আপনি সাইন্সের দুটো বই তাহলে একটু কিনে রাখবেন আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছ দিয়ে আগেরবার এরকম বই পেয়ে গেছিলাম তো তাই এবারও ভাবলাম পেয়ে যাবো ওর জন্য কল করলাম হ্যাঁ আর এখন অনলাইন ব্যবস্থা শুধু আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো ঠিক আছে তাহলে হ্যাঁ কাকু থ্যাংক ইউ